হ্যাঁ আমি অবশ্যই অনেক বই পড়েছি যেগুলো পড়ে পড়তে পড়তে আমার ভীষণ দুঃখ হয়েছে বা আমাকে কাঁদিয়েছে তার গল্পগুলো কেননা বই পড়তে পড়তে যখন সেই গল্পের মধ্যে আমরা ঢুকে যাই তখন অবশ্যই আমরা আবেগ প্রবণ হয়ে যাই এবং আমাদেরকে অনেক ভাবায় অনেক সময় সেই গল্প পড়ে আমরা কেঁদেও ফেলি আমি একবর একটা বই পড়েছিলাম দেবদাস সেই বইটা পড়ে আমার ভীষণ মন খারাপ হয়েছিলো কেননা সেই বইকে যে গল্পটা ছিল দেবদাস ও পার্বতীর সেই গল্পটা পড়ে আমি খুব দুঃখিত হয়েছিলাম